আমাদের ধর্মীয় অনুষ্ঠানে দেবতার মূর্তি তৈরি করার মতো ক্ষমতা আমাদের হয়ে ওঠে নি তাই আমরা দীপাবলিতে মা কালীর পুজোর আরাধ্য করার জন্য মা কালীর ওই প্রদীপ যেগুলো দীপাবলি দেওয়ালি নামে পরিচিত সেই হিসেবে আমরা কিছু প্রদীপ তৈরি করি তো সেই হিসেবে প্রদীপগুলো আমরা দীপাবলির দিন রাতে সুন্দর করে সাজাই এবং জাল জ্বালাই তো এতে আমাদের প্রথমত অভিজ্ঞতা হলো যে কিছুক্ষণের জন্য বেশ মজা থাকে পুরো আমাদের মহলটা একদম রমরমা হয়ে আলোকিত হয়ে থাকে তো এইভাবে আমরা প্রতি বছরই দীপাবলিটি সেলিব্রেট করি তো দীপাবলিতে আমাদের এই প্রদীপ তৈরি করার জন্য বেশ কিছু মাটির প্রয়োজন হয় সেই মাটি আমাদের একটা নির্দিষ্ট স্থান রয়েছে সেখান থেকেই পাওয়া যায় সেই স্থানে গিয়ে আমরা মাটি নিয়ে আসি এবং সেই স্থান থেকে আমরা মাটি নিয়ে এসে দীপাবলির ঠিক আট দিন আগে আমরা সেই প্রদীপগুলি তৈরি করি এবং সেগুলিকে ভালো করে পুড়িয়ে নিই তারপর ওই প্রদীপে আমরা কেরোসিন তেল ঢেলে প্রদীপগুলো জ্বালাই আর ওই প্রদীপগুলি ওই দীপাবলির দিনই জ্বালানো হয় পরে আবার ওই প্রদীপগুলোকে আমরা যথারীতি একটা কোনো আবর্জনার স্থানে ফেলে দিই আর এই প্রদীপগুলি আমাদের এই দীপাবলির দিনের যে প্রদীপগুলি ওই প্রদীপগুলির জন্য আমারা অনেক ধরনের আরও মোমবাতি আরও ঝাড়বাতি নিয়ে আসি যাতে আরও সুন্দরভাবে আমাদের দীপাবলিটি হয়ে ওঠে